আমি ছবি আঁকার পাশাপাশি পেন্সিল স্কেচিংও করি পেন্সিল স্কেচিং অপেক্ষাকৃত সহজ কারণ অন্যান্য ছবি আঁকাতে তুলি রং বা মোম রঙের প্রয়োজন হয় আর পেন্সিল স্কেচিংয়ে কোনো প্রকার রঙের প্রয়োজন হয় না এখানে পেন্সিল দিয়ে আঁকা হয় আর পেন্সিল দিয়ে রং করা হয় আর এতে সময়ও কম লাগে